হ্যাঁ আমাদের মাতৃভাষা হলো বাংলা কারণ আমরা আমার পূর্বপুরুষেরা সবাই বাংলা ভাষাটাকেই নিয়ে চলে এসেছে আমি ছোটো থেকেই আমাদের এখানে যত শিশু আছে তার মা বাবার কাছ থেকে এই মাতৃভাষাটাই শুনে এসেছে এবং বাংলাটাকে বেশি গুরুত্ব দিয়েছে আমাদের মেন মাতৃভাষা হলো বাংলা আমরা তাই জন্য সব সমময় বাংলা ভাষাটাকে নিয়ে গুরুত্ব দিয়ে থাকি এবং আমরা যখন স্কুলে যাই বেশিরভাগই বাংলাটায় নিয়েই আমাদের চর্চাটা বেশি হয় ছোটো থেকে শিক্ষাগত যোগ্যতায় সবথেকে বেশিরভাগই আমরা বাংলাটা নিয়েই চলি অন্য কোনো জায়গা থেকে যদি কোনো মানুষ আসে এসে অন্য ভাষায় হিন্দি বলো ইংরাজি বলো এইসব ভাষা যদি আমাদের বলে আমরা অতটা গুরুত্ব দিতে পারি না কারণ আমরা ছোটো থেকে মাতৃভাষাটা নিয়েই চলে এসেছি হ্যাঁ এবং যদি কোনো মানুষ আমাদের এখানে আসে ঘুরতে আসে যে মানে হিন্দিতে কথা বলে যে বাবু ওইটা দাও এটা কিন্তু আমরা অতটা বুঝতে পারি না হ্যাঁ আমরা বোঝানোর চেষ্টা করি যে বাংলা ভাষাটা এরকমভাবে বললে আমরা তাহলে বুঝতে পারবো সেটাও ওনাদেরকে মানে শেখাতে আমরা চেষ্টা করি কোনো কোনো জমিতে চাষ করতে গেলে আমাদের বাংলা ভাষায় বলতে হয় যে এই সারটা দাও ও মানে ওনার ওষুধগুলো দাও যে ওষুধগুলো দিলে আমরা চাষটা করতে পারবো সেই হিসেবে মানে বাংলাতে টোটালি আমরা এতটা গুরুত্ব দিই যে বাংলায় মাতৃভাষাটাই আমাদের এমন আমরা গুরুত্ব দিয়ে বাংলা বাংলা ভাষাটাকেই প্রচলিত করি এবং ইংরাজি ভাষাটা আমরা শিখতে পারি না তাই বা এবং বাংলা ভাষাটা বাংলা ভাষাটা বিকাশ ঘটেছে যে বাংলা ভাষাটা আমরা ছোটো থেকে যে বাংলা শিখে শিখে আসছি তার জন্যে আমরা অতটা অন্য ভাষা শিখতে পারিনা এটাই হলো বাংলার বিকাশ